গ্রামের আর শহরের মধ্যে মানুষের তফাৎ একটা মানুষ গ্রামের শহরের যে স্বীকৃতি পায় কিন্তু গ্রামে সেই স্বীকৃতি পায় না কীসের জন্য কারণ একটা মানুষ শ শহরে মেন্টালিটি মানুষের ওনাদের চিন্তা ভাবনা সব সময় আলাদা থাকে কারণ ওনাদের শিক্ষিত মানুষের চিন্তা ভাবনা সব সময় কিভাবে ডেভেলপ হবো কিভাবে উন্নতি করবো কীভাবে বাচ্চাকে শিক্ষা দেবো কীভাবে ভালো পথে নিয়ে যাবো এই সবের ধারণা থাকে কিন্তু একটা গ্রামের মানুষের ওই তুলনায় কোনো ধারণাই থাকে না ওরা কুসংস্কার কার পর মানে কার প্রতি কী সব মানে ওদের নোংরামিটা ওদের মাথায় সব থেকে বেশি থাকে কেউ যদি উঠতে চায় তাকে কীভাবে দাবিয়ে রাখবো সেই চিন্তা ভাবনা সেই মেন্টালিটিটা ওদের মধ্যে বেশি থাকে কারণ গ্রামের মধ্যে ওরা এমনভাবে ওরা কারোর কারোর ভালো প্রতি ওরা তো চায় নাই একদম চায় না কারোর কেউ কেউ যদি ভালো হচ্ছে বা ওর ভালো হোক এটা তো বিল মানে ওরা একদমই চায় না আর একটা মেয়ে যদি কিছু করতে চায় তো গ্রামের মানুষরা তার বাবা মাকে তাকে এমন এমন কথা শোনায় যার জন্য সে মেয়েটাও পিছিয়ে পড়ে আজ যে জেদে তো সে তো জেদ করেই চলতে থাকে কিন্তু সবাই তো আর সমান নয় যার কারণে কিছু কিছু মানুষের ক্ষেত্রে মানে কিছু কিছু মানে গ্রামের প্রতি এটা শহরের তুলনায় গ্রামের প্রতি এগুলো বেশি ঘটে কারণ গ্রামের এই নীচ মেন্টালিটি মাইন্ডগুলো মেন্টালিটি মানে নীচের নীচ মাইন্ডের মেন্টালিটির লোকগুলো বেশি থাকে গ্রামে কারণ ওদের মধ্যে এই সব নোংরামি যে চিন্তা ভাবনাগুলো ওদের মধ্যে বেশি থাকে সেই জন্য গ্রামের তুলনায় মানে শে শহরের তুলনায় গ্রামের মানুষের স্বীকৃতি এজন্যই ওরা পূর্ণতা পায় না এ জন্যই তো শহরের মানুষ যত ডেভেলপ হয়ে যাচ্ছে কিন্তু গ্রামের মানুষ তার তুলনায় কোনো কিছুই হচ্ছে না কিন্তু গ্রামে থেকে গ্রামের মানুষ জন কাজ করতে যায় কোথায় শহরের কাছেই যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা শিক্ষিতের কাছেই কিন্তু এটা তাদের মাথায় ঢোকে না তারাও চায় না যে শহরে যেটা আমাদের যেতে হচ্ছে সেটা আমার বাচ্চাদের করায় সেটাই তাদের মধ্যে আসে না তাদের মধ্যে শুধু নোংরামির মাইন্ড আর নোংরামি চিন্তা ভাবনা এটাই আসে সে জন্য শহরের তুলনায় গ্রামের মধ্যে এটাই তফাতটার জন্য আজগের গ্রামের মানুষ পিছিয়ে আছে শহরের মানুষ ডেভেলপ হতেই রয়েছে এটুকুই পার্থক্য গ্রাম আর শহরের মধ্যে